আমি আমার ফটোগ্রাফির বিশেষত্ব হিসেবে বলতে পারি আমি স্ট্রিট করতে খুব ভালো লাগে স্ট্রিটে ঘটে চলা যে মুহুর্তগুলো সেগুলো সচরাচর সেই মুহুর্তে চোখে পড়লে পরবর্তী মানে পরক্ষণেই সেটা বদলে যায় বা চেঞ্জ হয়ে যায় তো সেই মুহুর্তটাকে ক্যাপচার করা বা ক্যামেরা বন্দী করা ইচ্ছেটা আমার প্রথম থেকেই ছিলো আমি তো আমি আমার বিশেষত্ব হিসেবে এইটুকুনি বলতে পারি যা সবার থেকে আমাকে আলাদা করে চলেছে আমি যেভাবে আমার ভাবনা দিয়ে আমি সেই মুহুর্তটাকে বা সেই মুহুর্তে ঘটে চলা জিনিসগুলো ফ্রেমবন্দি করতে পারি সেটা অন্যের চোখ থেকে সে সে আলাদাভাবে করবে তার ছবি বা অন্যের ছবি আমার ছবির সাথে কোনো মিল থাকে না বা থাকবে না কখনোই সেটা হতে পারে না হয়ও না তো আমি আমার বিশেষত্ব হিসেবে এগুলো বলতে পারি